আরে আমাদের দোকানে তো অনেক রকম ব্যবসা আছে বউবাজারে একটা হোলসেল মার্কেট এটা আমাদের তো অনেক রকম কাপড় ডিজাইনের কাপড় হয় আপনি বলেন আপনার হ্যাঁ হ্যাঁ সব কিছু পাওয়া যায় আমাদের এখানে বেশি দামেরও আছে মিডিয়াম সাইজেরও আছে একদম কম দামেরও আছে হ্যাঁ যার যেইটা পছন্দ সেরকম রেঞ্জ অনুযায়ী সেম জি জিনিস পাওয়া যায় হ্যাঁ কোনো জিনিসের সব জিনিস আমাদের এখানে পাওয়া যায় মার্কেটিং মানে মার্কেটে আমাদের যেসব যেসব নতুন নতুন ডিজাইন আসে সব আমাদের দোকানে সব রকম জিনিসই পাওয়া যায় আপনার এখন কী কী লাগবে সেই বুঝে আমরা ব্যবস্থা করবো আপনারা হ্যাঁ হ্যাঁ শীতের শীতের শীতের সমস্ত রকম পোশাক এই জ্যাকেট প্যান্ট এরকম ছেলেদের এখন বাচ্চাদের সোয়েটার হ্যাঁ এবং লেডিস লেডিস বস্ত্র সমস্ত কিছু চাদর কাশ্মীরি শাল টাল সব কিছু আমাদের এখানে পাওয়া যায় যেই জ্যাকেটগুলোয় আপনার এই হাজার টাকার থেকে দুই হাজার টাকাও আছে আবার পাঁচশো টাকা দামেরও আছে সব রকমই আছে সেই জ্যাকেটের কোয়ালিটি বুঝে জিনিসের দাম হয় কম দামের ছিলো এটা একদম নিচের রেঞ্জের মধ্যে নিতে গেলে ধরেন তিনশো টাকা তিনশো টাকার নিচের কোনো সোয়েটার হয় না তারপরে তিনশো চারশো তিনশো টাকার থেকে শুরু হয় একদম দেড় হাজার টাকা পর্যন্ত আবার এই ভালো কোয়ালিটির যে সোয়েটারগুলো ওগুলো দেড় হাজার টাকার পর্যন্ত রেঞ্জ আসে ও লাল রঙের জ্যাকেটটা আচ্ছা দেখেন আমি দামটা আমি দেখে রেঞ্জটা দেখে বলতাছি হ্যাঁ এইটা হলো আটশো পঞ্চাশ টাকা লাল রঙেরটা লাল রঙেরটা হইলো আটশো পঞ্চাশ টাকা আর ওই এই আর আর ওই যে গ্রীন কা কালারের একটা আছে সেইটা আসে বারোশো টাকা আর লালের মধ্যে লালের মধ্যে আরো একটা আছে ওই একটু কম রেঞ্জের ওইটা হইলো ছয়শো টাকা আর শাড়ি শাড়ি আছে জামদানি আছে ঢাকাইয়া ঢাকাই শাড়ি আছে সব রকমের শাড়ি আছে কোন শাড়িটা লাগবে এটা এবার আপনি বলেন আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে